আমি গত এক মাস আগে আমাদের এখানকার বাজার অর্থাৎ যোগেশগঞ্জ বাজার থেকে উত্তর চব্বিশ পরগনার যোগেশগঞ্জ বাজার থেকে একটি ব্লেজার কিনেছিলাম ব্লেজারটা আমার অনেক দাম নিয়েছিল দেখতে ব্লেজারটা খুব সুন্দর

বেশ কিছু দিন ব্যবহার করার পরে আমি দেখলাম ব্লেজারটার

অর্থাৎ রং খুব তাড়াতাড়ি উঠে যাচ্ছে এবং যেমন কালার ছিল যখন আমি কিনেছিলাম তখন দেখতে খুব সুন্দর ছিল জিনিসটা দারুন কালার ছিল খুব ভালো লাগছিল দেখতে সেই জন্য আমি বেশি টাকা দিয়েই কিনেছিলাম কিন্তু কয়েক মাস ব্যবহার করার পরে আমি দেখলাম ব্লেজারটা থেকে ওর রং উঠে যাচ্ছে এবং আস্তে আস্তে কেমন যেন ফ্যাকাশে হয়ে যাচ্ছে সেটা দেখার পরে আমি বুঝতে পারলাম যে এই ব্লেজারটা খুব ভালো মেটেরিয়ালস দিয়ে তৈরি হয়নি এবং ভালো সুতোও ব্যবহার করা হয়নি কারণ আমি ভেবেছিলাম এই পোশাকটা যথেষ্ট কম্ফোর্টেবেল হবে কিন্তু গায়ে দিয়েও তেমন কম্ফোর্টেবেল আমি অনুভব করিনি এবং কেমন খসখসে ভাব অনুভব করতাম আমার গায়ে এমনকি র্যাশও ও বার হয়েছিল এবং খানিক দিন পরে কেমনি কালারটা ফ্যাকাশে হয়ে যাওয়ার জন্য জিনিসটা খুব দেখতে বাজে লাগত সেই জন্য আমি ব্লেজার আর কখনো কিনি না এবং কিনবও না কারণ ব্লেজারগুলো দেখতে ভালো হলেও কাজে তেমন ভালো নয় আমার এটা অনুমান